পশ্চিমবঙ্গের ল্যান্ডস্কেপের গঠনে ভূতত্ত্ব এবং ভূমিরূপ বিদ্যার কথা যদি বলতেই হয় তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু একটি বলতে গেলে কেমন বলবো একটু চতুর্কোণ বিশিষ্ট একটি রাজ্য যেখানের যেখানের মাটি জলবায়ু সবই বিভিন্নতা রয়েছে এখানকার যদি মানচিত্র দেখতে চান তাহলে আপনাকে প্রথমত ভারতের মানচিত্রের ওপর নির্ভর করেই এই মানচিত্রটি বোধগম্য করতে হবে কেননা এখানের যে ইতিহাস তার ওপর ভিত্তি করেই কিন্তু এখানকার গঠন হয়ে এসেছে